ছোটো পশু বলতে যেমন ছাগল যখন কোনো ছাগল বাচ্চার জন্ম দেয় তখন তার সেই বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় জন্মানোর পরে বাচ্চাটিকে আমরা পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে মুছে রাখি এবং হালকা উষ্ণ ও ঠান্ডা জল দিয়ে আমরা পরিষ্কার করে দিই তারপর তাকে দুধ খাইয়ে দুধ খাইয়ে দিই তারপর যেমন মুরগি মুরগির বাচ্চাকেও অতি সাবধানে রাখতে হয় বিশেষ করে হিংস্র হিংস্র প্রাণী যেমন কুকুর শেয়াল এদের থেকে দূরে রাখার জন্য আমরা ঘরের মধ্যে খোঁয়াড়ের ব্যবস্থা করি যার মধ্যে বাচ্চাগুলোকে খুব সাবধানে আমাদের নজর রাখতে হয় যাতে তারা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসতে পারে তারপর যখন তারা বড়ো হয়ে যায় আস্তে আস্তে তখন তারা নিজেরা হাঁটতে শেখে এবং বাইরে বেরোতে থাকে আর ভালো জাতের পশুদের জন্ম দেওয়ার জন্য পশু চিকিৎসালয় থেকে এখন অনেক রকম ইঞ্জেকশনের ব্যবস্থা রয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে ডিম ভালো ভালো ডিম বা ভালো বাচ্চার জন্ম দেওয়ার সুবিধা এখন রয়েছে আমার আমার কাছে জার্সি গাই আছে সেই জার্সি গাই থেকে আমরা বেশ পরিমাণে দুধ পেয়ে থাকি যেমন দিনে সাত আট লিটার দুধ আমরা পেয়ে থাকি যার ফলে আমার সেখান থেকে বেশ অনেকটা রোজগার হয়ে থাকে এই জার্সি গাইয়ের জন্য এই জার্সি গাই খুব ভালো পরিমাণে দুধ দেয় বলে আমরা জার্সি গাই কিনি এছাড়াও যখন আমরা নতুন পশু কিনতে যাই তখন আমরা দেখে নিই কোন ধরনের পশু কীরকম কতটা উন্নত মানের